সব থেকে শ্রেষ্ঠ রান্না আমি যেটা করেছিলাম সেটা হল রাইস আমি এই রাইস রান্না করতে জানতাম না আমি আমার এক পাড়ার কাকিমার কাছ থেকে রাইস রান্না করা জেনেছিলাম এবং এক দিন রাইস রান্না করি প্রথম দিন রাইস অতটা ভালো হয়নি তাও বাড়ির লোক খেয়ে খুব সেটাতে সুনাম করেন যে ভালো হয়েছে বলে তাতে আমার খুব আরো আগ্রহ বাড়ে আমি দ্বিতীয় দিন আবার রাইস রান্না করে থাকি তাতে তারা তাদের খেয়ে খুব ভালো লাগে এবং তারা আরও সুনাম করে মাঝে মধ্যে আমি এইভাবে রাইস রান্না করতাম এবং রাইসের সাথে একটু মাংস করতাম বা কোনো দিন মোটা কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি করে দিতাম আমার বাচ্চারাও খুব আনন্দ করে খেত এইভাবে আমি রাইস রান্না করে থাকি এবং রাইস রান্না করতে করতে আমার এতটাই অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে এই বিষয়ে আমি রাইসটা এখন খুব ভালো রান্না করতে শিখেছি